রান্না হল একটি শিল্পকর্ম কিন্তু প্রথম প্রথম যখন যেই রান্না করতে যাক তার হাত পোড়া বা কেটে যেত আমারও তাই হাত পোড়া বা কেটে যেত অনেক ক্ষেত্রে রান্না বিভিন্ন মানুষের যথার্থ মূল্য দেয় না অনেক ক্ষেত্রে গুরুত্বই দেয় না কিন্তু রান্না কোনও ছোটো কাজ নয় এটি হল যথেষ্ট বড় এবং গুরুত্বপূর্ণ ব্যাপার রান্নার সময় সম্পূর্ণ মনোযোগ দিয়ে আমাদের রান্না করা উচিত যেমন রান্না করার আগে যতই শুকনো পাত্র হোক তা তবুও তাতেই জল দিয়ে পরিষ্কার করে তবেই রান্না বসানো উচিত তাছাড়া রান্নার সময় আমাদের সব সময় নজর রাখতে হবে যাতে গরম খুন্তি বা কড়া আমাদের শরীরের কোনো ত্বকে ছোঁয়া না লেগে যায় আমাদের ত্বকের ওপর যদি কোনো গরম জিনিসের ছোঁয়া লাগে তখন ছ্যাঁকা বা ফুসকুনি উঠতে পারে যা আমাদের শরীরের জন্য খুব খারাপ রান্নার ভাতের মাড় বের করার সময় যাতে না মাড় ছিটকে আমাদের ত্বকের ওপরে পড়ে সেদিকেও নজর দিতে হবে যেই পাত্রে রান্না করব সেই পাত্র সব সময় ধোয়া আর উল্টিয়ে রাখতে হবে তাছাড়া পাত্রে তেল দেওয়ার সময় একটু গরম করে লবন দিয়ে তারপরে তেল দেওয়া উচিত নাহলে তেলের ওপর ডাইরেক্ট শুকনো কড়ার ওপর ডাইরেক্ট যদি আমরা তেল দিই তখন তেল ছিটকে আমাদের শরীরের উপরে পড়তে পারে তাছাড়া রান্নার আগে আমাদের কোনও ঢিলেঢালা পোশাক পরা চলবে না রান্নার সময় আমরা শরীরে শরীরে শক্ত ও চিপচিপ কাপড় পরব এছাড়া মেয়েদের ক্ষেত্রে রান্নার সময় চুল বাঁধা আবশ্যক যাতে খাবার না পড়ে বা চুল আগুনে পুড়ে যাতে না কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাছাড়া রান্নার আগে রান্নার সময় মেঝেতে কোনো ধরনের তরল পদার্থ যেন না পড়ে থাকে যদি কোনও তরল পদার্থ রান্নার সময় মেঝেতে পড়ে থাকে তখন আমরা পা পিছলে পড়ে যেতে পারি এছড়াও রান্নার আগে ভালোভাবে শাক সবজিকে জলে ধুয়ে নেওয়া উচিত যাতে কোনও শাক সবজির উপরে কীটনাশক বা জীবানুর প্রভাব না থাকে তাছাড়াও রান্নার পরে শাক সবজি আমরা যে সব পাত্রে রাখি তাকে অবশ্যই ভালোভাবে ঢেকে রাখতে হবে নাহলে বিভিন্ন পোকামাকড় মাছি এর ওপরে জীবাণু দিয়ে আমাদের শরীরের ওপর প্রভাব বিস্তার করবে রান্নাঘর থেকে অবশ্যই সবসময় শিশুদের দূরে রাখা উচিত কারণ শিশুরা জানে না কোনটা ভালো কোনটা খারাপ তাদের জন্য এছাড়াও রান্নার সময় সবসময় নিজেকে সাবধানে এবং ভালোভাবে রান্না করতে হবে